ঝাড়গ্রাম জেলার প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ ঝাড়গ্রাম জেলার হচ্ছে জল ও বন আমার জেলায় জলের প্রধান উৎসগুলি হচ্ছে খাল বৃষ্টির জল ও নদী আর অনেকটাই এলাকা বিশেষ করে দেখা যায় যে সেটা হচ্ছে এক ফসলি এলাকা নদী অনেক দূরে রয়েছে খালও অনেক দূরে রয়েছে এছাড়াও দেখা যায় যে হচ্ছে কিছু পরিমাণ মিনি বা হচ্ছে এম ডি টি ডাবলু যেগুলো বলা হয় সেগুলো হচ্ছে কিছু পরিমাণ রয়েছে যেগুলো বিভিন্ন প্রকল্পর মাধ্যমে সরকারি বেসরকারি সংস্থা মিলে এগুলো কিছু কিছু জায়গায় করেছে এছাড়া পুরসভার দিকে যদি দেখা যায় সবসময় এলাকা পরিষ্কার আবর্জনা পরিষ্কার এসব কিছুই করে না সমস্ত মাটির ক্ষয় শব্দদূষণ বনের অবক্ষয় এগুলো সচরাচর সবসময় লেগেই রয়েছে এক ফসলি মৌজা বেশিরভাগটাই দেখা যায় ঝাড়গ্রাম এলাকায় এখনও